আমাদের পশ্চিম বর্ধমানে কিছু স্থানীয় মিডিয়া আউটলেট বা তথ্যের উৎস হল এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা আর প্লাস টিভি নাইন পশ্চিম বর্ধমানের কিছু সংবাদপত্রের নাম আনন্দবাজার পত্রিকা দৈনিক প্রতিদিন গণশক্তি স্থানীয় খবর সম্পর্কে তথ্য টিভিতে এবং মোবাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া যায় তবে সরকারি যত প্রকল্প রয়েছে সেই খবরগুলি সাধারণ মানুষের কাছে নিয়ে আসাটা মিডিয়ার মনোযোগের প্রয়োজন